যে ব্যক্তি সবে মাত্র আঁকা শুরু করেছে তার দক্ষতা আরো উন্নত করার জন্য তার আত্মবিশ্বাস বাড়ানো আগে প্রয়োজন তার জন্য তাকে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং তাকে ভালো ভালো কথা বলতে হবে যাতে সে আঁকার প্রতি আরো যুক্ত হতে থাকে এবং আঁকার যে কতো একটি ভালো দিকের প্রভাব সেইটি তাকে বোঝাতে হবে আঁকার জন্য তাকে তাকে তার উপার্জনের জিনিস কিনে দিতে হবে যেমন রঙ তুলি পেনসিল ইত্যাদি এর মধ্যে একটি ভালো শিক্ষক তাকে তুলে দিতে হ তুলে দিতে হবে যাতে সেই শিক্ষকটি তাকে ভালোভাবে ভালোভাবে শেখানোর চেষ্টা করে বা শেখার চেষ্টা করে এই জন্য তার আত্মবিশ্বাস বাড়ানোটা খুবই প্রয়োজন সেই জন্য একটি ছেলের বা একটি শিশুর আর তার দক্ষতা আরো উন্নতি করার জন্য এই সব পরামর্শ দিতে থাকলে আপনার ছেলের বা শিশুর তার দক্ষতা আরো বাড়তে থাকবে তাকে এমন শিক্ষকের কাছে দেবো দেবেন যাতে সেই শিশু তার কাছে অনেক উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থী হয়ে থাকে তার কাছে কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সে সব নিজের খামতি পূরণ করতে থাকে সেই জন্য এমন একটি শিক্ষককে তাকে নিয়োগ করতে হবে শিক্ষককে নিয়োগ করা মানে তার একটি ভালো মানুষের পরিচয় হতে দেওয়া সেই ভা তার কাছে এমন বন্ধুর মতো মিশবে যে তাকে একটি ভা আঁকা জিনিসটি ভালো ভালো লাগার জিনিস বা ভালোবাসার জিনিসটি তাকে বোঝানোর চেষ্টা করবে